হ্যালো দাদা আপনার নাম্বারটা না অনলাইন থেকে আমি পেয়েছি তো আপনি ক্যাব চালান হ্যাঁ ক্যাবের নাম্বার হ্যাঁ তো আমি না একটু কথা বলতে পারি আপনার সঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছিলাম কি আমরা একটু দক্ষিণেশ্বর যাবো তো আমরা পাঁচ জন যাবো তো আপনি কীরকম নেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা পাঁচ জন বলছি কিন্তু ছ জনও হয়ে যেতে পারে তো আপনি শুধু ওখানে গিয়ে আমাকে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসতে হবে ও তাহলে হ্যাঁ আপনি চারজনেরটা বলুন এখন কত নিচ্ছেন পঁচিশশো আচ্ছা আচ্ছা আচ্ছা পঁচিশশো তো ছজন ছজন যদি আপনি নেন তাহলে কীরকম খরচা পড়বে ছজন নিলে সেটা বেড়ে যাবে এই সাড়ে তিন চার এরকম হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা তো আমি সেভ করে নিচ্ছি যদি আমি যাই যদি আমি যাই তাহলে আপনাকে এই নাম্বারে আমি আপনাকে কল করতে পারি তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমার নাম্বারটা আমার নাম আমার নামটা একটু সেভ করে দিন না তাহলে হ্যাঁ আমার নাম হচ্ছে মামনি তো আপনি সেভ করে দিন হ্যাঁ আর আমিও আপনার নাম্বারটা সেভ করে নিচ্ছি তাহলে আপনাকে মানে এনি টাইমে আপনাকে ফোন করতে পারি তাই তো হ্যাঁ আমরা এই যাবো এই দু দিনের মধ্যে যাওয়ার একটু আলোচনা হচ্ছে তো আমার হাজব্যাণ্ডকে একটুখানি ফোন করে নিই হ্যাঁ দূরে থাকে হ্যাঁ হ্যাঁ তো ফোন করে নিই জেনে নিই তারপরে আপনাকে কল ব্যাক করছি ঠিক আছে হুম হুম ঠিক আছে ওকে ওকে বাই